তেরো বারো দুহাজার এক একত্রিশ বারো দুই হাজার সাতাশ দুই দুহাজার এক দুই বারো দুহাজার একুশ সতেরো চার দুহাজার বাইশ